হ্যাঁ পেট্রোল দাম দাম বৃদ্ধির জন্য আমার তো খুবই ভারই লাগে মানে যার জন্য আমি যেভাবে বাইক ব্যবহার করতাম যেখানে সেখানে যেতাম পেট্রোল দামের জন্য আমি অনেক ব্যবহার কম করে দিয়েছি কাছাকাছি জায়গাতে আমি মোটামুটি হাত গাড়ি সাইকেল নিয়ে চলে যাই পেট্রোল দামের জন্য এবং প্রয়োজনীয় যতটুকু ততটুকুই আমি বাইক ব্যবহার করি আর হ্যাঁ অতিরিক্ত জা জ্বালানি ব্যবহারে পরিবেশের জন্য তো দূষণ করে বা নিজেরও কষ্ট হয় অনেক রোদের সময় গাড়ি চালালে অত রাস্তাটার ধুলো ধোঁয়া গাড়ির ধোঁয়া নিজেরও ক্ষতি করে এবং পাবলিকেরও ক্ষতি করে পরিবেশেরও পরিবেশও দূষণ হয় এটার একটা বড় ক্ষতিকর তো আছে তাহলেও ওই সব নিয়ে চলতে হয় কিন্তু পেট্রোল দাম বৃদ্ধির জন্য আমি বাইক ব্যবহার করা চালানো অনেক কম করে দিয়েছি